হ্যাঁ আপনি কি রুমিতের অভিভাবক বলছেন হ্যাঁ আমি ওই ওনার মিস বলছি বাংলা মিস বলছি হ্যাঁ একটা কথা ছিল সামনের মাসে আমরা পিকনিকে যাচ্ছি তো ও যেতে চাইছে না বলছে বাড়ি থেকে ছাড়বে না তো তাই আমি একবার আপনার সাথে কথা বলতে চাইছি যদিও এটা সামনের মাসে এখনো পর্যন্ত কোনো তারিখ ঠিক করি নি তবে করবো সবার অভিভাবকদের সাথে কথা বলছি কিন্তু ও রাজি হচ্ছে না তাই ভাবলাম আপনার সাথে একবার কথা বলি বাস ঠিক করা হয়েছে বাসে করেই যাব আমার কাছে তো ক্লাস সেভেন টু টুয়েলভ সবাই পড়ে তো সবাই যাচ্ছে না তবে যত জন যাচ্ছে মোটামুটি প্রত্যেকটা ক্লাসেরই স্টুডেন্টরাই যাচ্ছে

একশো করে চাঁদা পরেছে দেখুন সেরকম ঠিক করি নি এটা অতো বড়োভাবে করছি না জাস্ট স্টুডেন্টদেরকে নিয়ে একটা মাইন্ড ফ্রেস বলতে পারেন একটা জায়গায় গিয়ে যাচ্ছি আরামবাগ সাইডে সকালে তো ঠিক করেছি আটটায় বেড়িয়ে যাব যেহেতু ওরা তো ছাত্রছাত্রী তাড়াতাড়ি বাড়ি ফেরার চেষ্টা করব তাই সকালে একটু তাড়াতাড়ি বেড়োনোর চেষ্টা করছি

এখনো সবটা ঠিক করিনি আগে বাড়ির প্রত্যেকের গার্জেনের সাথে কথা বলছি কতজন যায় কতজন না যায় দেখি সেই অনুযায়ী তো মেনুগুলো ঠিক করবো তাই একবার আপনার সাথে কথা বললাম বলছি সেটা বলে দেব এখন নয় আগে আপনারা রাজি হন ও যে ওকে ছাড়ার ব্যবস্থা করুন আগে তারপরে আচ্ছা ঠিক আছে ওকে ওকে অসুবিধা নেই